আমি দেখেছি অনেক রাজনৈতিক নেতা ধর্মর মধ্যে রাজনীতিকে ঢুকিয়ে দেয় ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করে অনেক দর্শনীয় স্থানে বলে এত টাকা না হলে পুজো দেওয়া যাবে না জোর করে ঠাকুরের মাথায় হাত দিয়ে বলে এত টাকা দাও হাঁ না হলে তোমার অধর্ম হবে এইভাবে তারা ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করে তো আমার মতে ধর্মর সঙ্গে রাজনীতির এক একাকার করে দেওয়া উচিত নয় ধর্ম জিনিসটা হচ্ছে আলাদা একটা জাতির একটা সম্প্রদায়ের বিশেষ একটা গুণ কিন্তু রাজনীতি হল দেশ লড়াইয়ের জন্য গদিতে বসার জন্য বর্তমান দিনে টাকা লুটার জন্য এগুলোই হল রাজনীতি মানুষকে কিভাবে ঠকিয়ে কিভাবে তারা গদিতে বসে টাকা লুটবে সেটাই হল রাজনীতি তাই আমার মতে রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলা উচিত নয়